কি আঁকতে হবে সেটা সিদ্ধান্ত আমি কোনোদিনই কোনভাবে নিতে পছন্দ করি না যেহেতু আমি একজন শিল্পী আঁকতে পছন্দ করি আঁকা আমার মনে প্রাণে ভাবনায় চিন্তাতে জ্ঞানে সবদিকে আছে এটার জন্য আমাকে কখনও সিদ্ধান্ত নিতে হয় না আমি যখন যা দেখি চোখ বন্ধ করে আমি সেটা আঁকার জন্য ব্যকুলতা হয়ে পড়ি ব্যাকুল হয়ে পড়ি যার জন্য আমাকে কখনও সিদ্ধান্ত নিতে হয় না যে এটাই আমাকে আঁকতে হবে আমি আমার একটা নির্দিষ্ট বিষয় বা থিম কোনোভাবে নেই আমি পৃথিবীর চোখে যা দেখি সেইটাই আমি আঁকার চেষ্টা করি যেমন কোন কোন দিন হয়তো আমি কোথাও ঘুরতে গেছি বা একটা নদীর সামনে আমি বসে আছি সেখানে প্রাকৃতিক জিনিসগুলো নদীর জল কীভাবে চলে বয়ে যাচ্ছে একটা পাখি কীভাবে গাছে ঠুকে ঠুকে তার ঘর বাসা বাঁধছে সেই জিনিসগুলো দেখে দেখে আমি আমার মনের ধারণা দিয়ে পুরোপুরিভাবে আঁকার চেষ্টা করি এবং আমি সেই আঁকাগুলো আঁকতে ভালোবাসি এই কারণেই আমি প্রথমেই বললাম যে আমার আঁকা চিন্তাতে ধারণাতে জ্ঞানে মনে প্রাণে চারিদিকে আঁকা আছে